আমি ডি মার্ট থেকে একটি ক্রকারি সেট নিয়েছিলাম আমার রান্নাঘরের জন্য সেটি খুব সুন্দর তার মূল্য খুব যথেষ্টই কম তার গুণগত মানের দিক থেকে তার দামটি অনেক কম বলে আমার কাছে মনে হয়েছে